আমার রাজ্য শিক্ষা ব্যবস্থা বাংলা ভাষা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদিও বাংলা ভাষার গুরুত্ব দিনে দিনে অনেক কমে যাচ্ছে বর্তমানে বাঙালিরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বাংলা ভাষা কথা বলতে তারা লজ্জা পায় বাংলা মিডিয়ামে পড়া ছাত্রকে তারা নানাভাবে ব্যঙ্গ করে আমাদের আশেপাশে অনেক স্কুলগুলোতেও আমি নিজে দেখেছি যে তারা বাংলা ভাষাকে মানে তাদের স্কুলে তাদের স্কুল থেকে সরিয়ে দিচ্ছে ছাত্রকে ইংরেজি শিক্ষায় তারা শিক্ষিত করতে চাইছে আমার মতে এটা করা কোনোভাবেই উচিত নয় কারণ বাংলা ভাষা ইংরেজি ইংরেজি শিখতে কেউ বারণ করছে না ইংরেজি ইংরেজি তারা পড়ুক না ইংরেজি পড়ার সাথে সাথে তারা যদি বাংলা ভাষাটাকে একটু গুরুত্ব দেয় তা প্রচুর ভালো খুব আমার মতে খুব ভালো হবে কারণ যেহেতু বাংলা ভাষা হলো আমাদের মাতৃভাষা এবং যেহেতু আমরা বাঙালি বাঙালি মানেই আমাদের মাতৃ বাঙালি মানেই আমাদের বাংলা ভাষা চাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পাশের বাড়ি কয়েকটা বাচ্চা আছে কয়েকটা বাচ্চা যখন স্কুলে যায় তখন যখন তারা আমার সামনে পড়ে তখন তাদেরকে ধরো ধরো একটা গরু দাঁড়িয়ে তা আমি যখন তাদেরকে বললাম যে এটা কী দাঁড়িয়ে আছে তখন সে বাচ্চাটি বলে এটা গরু দাঁড়িয়ে আছে তখন তার মা আসতে বললো গরু না গরু না এটা কাও দাঁড়িয়ে আছে তো এভাবেই বাচ্চা বাচ্চার মা বাচ্চার মারাও বাচ্চাকে মানে বাংলা ভাষা থেকে দূরে রাখতে চাইছে তারা চাইছে ছেলে ছেলে কিংবা মেয়ে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হোক তো আমার মতে এটা করা কোনোভাবে উচিত কারন বাংলা ভাষা শিখছে সে ইংরেজি ইংরেজ ইংরেজি শিখছে শিখুক না তার পাশাপাশি বাংলা শেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ